আমরা যে গভীর সমুদ্রে আগে যখন মাছ ধরতে যেতাম তখন আমরা দাঁড় টানা নৌকা নিয়ে যেতাম আমাদের নদীর মাঝখানে মাছ ধরতে যেতে অনেক টাইম লাগতো বা যেখানে আমি মাছ ধরতে যেতাম আর এখন মানে যান্ত্রিক বাহিত যে ট্রলার ট্রলার নিয়ে এখন আমরা মাছ ধরতে যাই যাতে আমরা সেখানে যেতে তাড়াতাড়িও পৌঁছে যাই এবং আগে যে আমরা যেতাম সেখানে যাওয়ার পর যদি কোনও ঝড়ও উঠতো তাহলে আমাদের আসতেও লেট হতো হওয়ার পরে নদীর মা মাঝখানে আমরা যদি কোনও ঝড় উঠতো আমরা সেই বিপদের মধ্যে পড়তাম এখন আমরা তাড়াতাড়ি চলে আসি এবং আমাদের এখন সাথে আমাদের জিপিএস বা কোনও স্মার্টফোন বা ওয়াকিটকি এসব আমরা ইউজ করে থাকি ইউজ করার কারণে আমরা খুব তাড়াতাড়ি সহজে আমরা খবর পেয়ে যাই খবর পাওয়ার ফলে আমরা কোনও ঝড়ের কোনও মাঝে আর সম্মুখীন পড়ি হই না